আমি আমার পরিবার সহ আজ সকাল সাতটা নাগাদ অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি বুক করেছিলাম কিন্তু গাড়িটি এখনও এসে পৌছায়নি ড্রাইভারকে অনেকবার কল করা হয়েছে কিন্তু ড্রাইভার ফোন তুলছে না এ বিষয়ে আমি পরিবহন সংস্থাকে ফোন করে অভিযোগ জানাচ্ছি